বই আমার পড়তে ভালো লাগে বই একটা ভালো হবিরও বিষয় কিন্তু আমি যেটা সবথেকে অপছন্দ করি পৌরাণিক ভূতের কাহিনি তো এই বইগুলো আমার মোটামুটি আ আজগুবি ঘটনা বলেই মনে হয় সেক্ষেত্রে আমাকে একজন বয়স্ক দাদু অবসর টাইমে একটা বই দিয়েছিল যে নাতি একটু পড়ে দেখো বইটা খুব সুন্দর এবং বইতে বেশ ভালো কিছু জিনিস লেখা আছে কিছু অলৌকিক ঘটনা আছে যেগুলো তোমার হয়তো বিশ্বাস হবে তো আমি প্রথমেই নাকচ করেছিলাম যে ধুর আমি এই ভূতের টুতের ওই সব বই আমি এমনিই পড়ি না কারণ আমার এগুলো বিশ্বাস হয় না ওই সবই গল্প কথা লেখা থাকে কিন্তু আমি এক দিন হঠাৎ অবসর টাইমে বসে বসে ভেবেছিল এবং দেখি যে বইটার মধ্যে কী বিশেষত্ব লেখা আছে বা কী আছে দেখি তো সেক্ষত্রে আমি বইটা পড়লাম পড়ার পরে বইটা শেষ করতে আমার প্রায় দুটো দু ঘণ্টা করে দু দিনে শেষ হয়েছিল চার ঘণ্টা মোট সময় লেগেছিল কিন্তু বইটার মধ্যে থেকে যত আমি আস্তে আস্তে গভীরে ঢুকতে থাকলাম তত আমার একটু ইন্টারেস্ট বাড়ল যে এই টাইপের গল্প আমি কোনো দিন পড়িনি এবং শুনিওনি তো তার পরে আমার যেটা একটা ধারণা হলো যে হ্যাঁ আমরা তো ঈশ্বরকে উপাসনা করি পূজা করি সেক্ষেত্রে আমাদের পজিটিভিটি যেমন আমাদের কিছু আছে পাই তো সেক্ষেত্রে আমরা নেগেটিভিটি কিছুটা থাকতে পারে বলে আমার একটা ধারণা তৈরি হলো যেটা আগেতে কখনও আমি কিন্তু এরকম ধারণা আমার মধ্যে ছিল না কিন্তু এই বইটার মাধ্যমে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ নেগেটিভিটি বলে কিছু হতে পারে এটা হচ্ছে বইটার নাম ছিল পৌরাণিক ভূতের উপন্যাস খুব ভালো বই